হ্যাঁ বলছিলাম এটা আরামবাগের হস্তশিল্পীর দোকান তো আমিও আরামবাগ থেকেই বলছি তো আপনার দোকানে যে নানা রকম ডিজাইনের শাড়ি পাওয়া যায় আর আপনার হ্যাঁ আমার সেই কাঁথা স্টিচের শাড়ির দরকার আর সেই শাড়ির পাড়ের কাছটা একটু ডিজাইন করা এই রকম শাড়ির দরকার আচ্ছা আমি তো যাব কিন্তু আমি আপনাকে একটু বলে দিলাম আর অনেকগুলোই তো নেব আমার তো সামনে বিয়েবাড়ি ওই জন্য আপনাকে একটু কল করে জান আচ্ছা আর আমি বলছিলাম যে এমনি সিন্থেটিকের উপরে যে চুমকি বসানো শাড়ি ওটা যে আপনাদের ওইখানে যে শিল্পীরাই করে দেয় ওটাও পাওয়া যায় তো ও তাহলে ও তাহলে অনেকগুলো শাড়ি একসাথে নিলে কিছু ছাড় পাওয়া যাবে তো আচ্ছা আমি তাহলে আমিও যাব আমার পাশাপাশি আরও দুজন বান্ধবী যাবে বলছিলো তাহলে অনেকই কেনাকাটা হবে আর আপনারা তাহলে অর্ডার দিয়ে ঐ চুমকিগুলো একটু রেডি করে রাখবেন তাহলেই ঠিক আছে যাব হ্যাঁ ধন্যবাদ